হ্যাঁ বলুন ও আচ্ছা ম্যাডাম বলছেন আমি বুঝতে পারছিলামনা গলাটা হ্যাঁ বলুন কোথায় বেড়াতে যাচ্ছেন এ বছর আচ্ছা আর বাচ্চাদের বাবা মা সবাইকেই নিয়ে যাচ্ছেন ফিজ কত করে নিচ্ছেন আচ্ছা ঠিক আছে আর ক দিনের আচ্ছা ঠিক আছে আপনি তো বললেন এবার বাড়িতে ওর বাবা আসুক আলোচনা করি এখন তো ভীষণ গরম হ্যাঁ সেটা ঠিকই বাচ্চাদের ক্ষেত্রে একবার বছরে পিকনিকের দরকার আছে কিন্তু বাচ্চাটা শুধুই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে সেই জন্য বাইরে যেতে একটু ভয় লাগে ওর বাবা আজ বাড়িতে আসুক এইসব ব্যাপারে আলোচনা করে আপনাকে জানাবো আর বাবা মা দুজনেরই যাওয়া চলবে না একজন যাবে না কী ব্যাপার আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়ার কী কী ব্যবস্থা করছেন বাচ্চাদের জন্য টিফিন যেমন বাচ্চাদের রাখছেন গার্জেনদেরও রাখছেন না বাচ্চাদেরই শুধু টিফিন দেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে ক তারিখে যাচ্ছেন বললেন বলুন তো আচ্ছা আর গাড়ি কোথা থেকে ছাড়া হবে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড থেকে না আপনার বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ওর বাবা আসুক এলে আমি আলোচনা করে আপনাকে সন্ধ্যার মধ্যে জানাচ্ছি ঠিক আছে রাখছি তাহলে